হ্যালো হ্যাঁ বলছি আপনার কাছে দুধ আছে

এত দাম কেনো হ্যাঁ ভালো আছি বলছি তাহলে দুধ কখন দিয়ে যাবেন হ্যাঁ পাঁচ লিটার বাড়িতে উৎসব আছে তো ওই জন্যে লাগবে কখন দিয়ে যাবেন পূজা আছে বলছি কখন দিয়ে দেবেন

বলছি নিয়ে আসতে হবে না নি দিয়ে যাবেন হ্যাঁ হয়ে গেছে বলছি নিয়ে আসতে হবে না নিয়ে দিয়ে যাবেন বলছি আমনি দুধ কি নিয়ে আসবেন না আমার নিতে যেতে হবে আচ্ছা ঠিক আছে দেখছি বলছি তার জন্যে কি তার জন্যে কি এক্সট্রা কিছু দিতে হবে